সেভাবে দেখতে গেলে দেখা যায় ঝাড়গ্রাম জেলা আগের থেকে অনেক উন্নত হয়েছে দেখা যায় আগে কম লাইনের ওপর ট্রেন লাইনগুলো বিস্তৃত ছিল কিন্তু এখন ছটি লাইন হয়েছে মানুষের পানীয় জল খাওয়ার জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এখন অনেক উন্নত হওয়ার ফলে পানীয় জল পাওয়া যায় এমনকী শীতল জীবাণুমুক্ত জলও পাওয়া যায় যা মানুষ নিঃসন্দেহে পান করতে পারে বিদ্যুতের ব্যবস্থা আগে বিদ্যুৎ তাড়াতাড়ি চলে থাকত না অনেক সমস্যা হতো কিন্তু এখন সেরকম কোনো বাধা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ হয় ট্রেন যায়য়াতের সময় মানুষ এপাশ ওপাশ করাতে পারত না এখন ওপর দিয়ে ব্রিজ করা হয়েছে যাতে ট্রেন আসার সময় কোনোরকম অসুবিধা ছাড়াই মানুষ পারাপার করতে পারে